আপনার প্রিয় ঋতু কি এবং কেন আপনি এটা পছন্দ করেন আমার প্রিয় ঋতু হলো শীত অনেক ঋতু আছে কিন্তু আমার সেসব ঋতু পছন্দ নয় আমার খুবই প্রিয় পছন্দের ঋতু হলো শীত ঋতু কারণ শীত ঋতু আমার পছন্দ লাগে কারণ শীতকালে শীতকালটা আমাকে খুবই ভালো লাগে এবং গায়ে সবসময় সোয়েটার এবং অন্যান্য কিছু পরি যাতে কান চাপা থাকে মাফলার টুপি ইত্যাদি এসব পরে বেড়াতে পারি তাতে আমাকে খুব ভালো লাগে যেমন গরমকালটা আমাকে ভালো লাগে না ওরকম অসহ্য গরমে আমাকে কিছুতেই ভালো লাগে না এবং আরও বর্ষাকাল আরে অনেক কাল আছে সবসময় বৃষ্টি বোরিং লাগে বৃষ্টিতে থাকতে মন যায় না বাড়িতে একা একা বস থাকতে শীতকালে সবাই মিলে কোথাও ঘুরতে গেলাম এবং ট্যুরে গেলাম তাই শীতকালটা আমাকে খুবই ভালো লাগে শীতকালটা এতো সুন্দর লাগে সে বলার মতো খুবই ভালো লাগে